আমি বার্নপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটা ক্যাব বুক করা বুক করেছিলাম তাকে হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিলো আমার মায়ের শরীর খারাপ হওয়ার জন্য আমি ক্যানসেল করতে চাই বুকটা আর যেই টাকাটা অ্যাডভান্স দিয়েছিলাম সেটা আমি রিফান্ড চাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পেটিএম বা গুগলে